হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ স্যার পাওয়া যাবে কেন পাওয়া যাবে না পাওয়া যাবে আর কিন্তু মানে আপনারা কি রিসেন্ট যাবেন না কিছু দিন পর হ্যাঁ কারণ ডিসেম্বরটা হলে ফাঁকা হবে তারপরেও মানে অনেকে বলে রেখেছে মানে জানুয়ারি মাস থেকে তিন চার মাস একটু বুক হবে তারপরে আবার হচ্ছে খালি হয়ে যাবে তাই জিজ্ঞাসা করলাম আর কি মানে ডিসেম্বর মাসে কি গোটা ডিসেম্বর মাসটাই ফাঁকা হবে না আপনারা মানে মাঝা মাঝদিকে যাবেন না কখন যাবেন শুরুর দিকে যাবেন না শেষের দিকে যাবেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে ডিসেম্বর মাসটা গোটাটাই ফাঁকা আছে পাওয়া যাবে আপনারা মানে কতজন মেম্বার এরকম যাবে

আচ্ছা আচ্ছা আচ্ছা আর স্যার বলছি আপনারা কি আগেও নবদ্বীপ মায়াপুর ট্রিপ গেছেন না এই ফার্স্ট টাইম যাচ্ছেন আচ্ছা আচ্ছা না কোনো রকম কোনো অসুবিধে নেই আমাদের এখান থেকে সবাইকে মানে দেওয়া হবে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা খাওয়া খরচাও কোনো অসুবিধা হবে না আর এমনি যাওয়া যাওয়ার দিক থেকেও অসুবিধা হবে না গাড়ির দিক থেকেও অসুবিধা হবে না হ্যাঁ এবার টাকা পয়সাটা বলতে একটু মানে খুব একটা বাজেট ফ্রেন্ডলি হবে না একটু টাকা খরচা হবে এই এ সি বাস হলে একটু খরচাটা বেশি পড়বে নর্মাল বাস হলে একটু খরচাটা কম পড়বে এটাই আর কি আপনারা এবার যেটা বলবেন আচ্ছা মানে আপনারা এ সি টাইপের বাস খুঁজছেন আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা না না বাসে কোনো অসুবিধা হবে না মোটামুটি সব কিছু ঠিকঠাকই থাকবে হ্যাঁ এবার আর কিছু বলবেন স্যার

হ্যাঁ না মানে ওখানে যেমন মায়াপুরে প্রচুর ভালো ইস্কন মন্দির আছে সেটা দেখতে পারবেন জগন্নাথ মন্দির দেখতে পারবেন সূর্যোদয় মন্দির আছে সেটা দেখতে পারবেন গঙ্গা আছে লঞ্চ স্টিমারে করে ওগুলো যেতে পারবেন আপনারা ওরকম কোনো অসুবিধা হবে না এগুলো যাতায়াতগুলো ভালো মানে খুব সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে আমাদের থেকেই আর খাওয়া খরচা বলতে খাওয়া খরচাও খুব মানে খাওয়া খরচাটা একটু পড়বে যেহেতু মানে তিনবেলা চারবেলা করে খাবার একদম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু পড়বে যেহেতু একটু খাওয়া খরচাটা একটু বেশি পড়বে মানে ব্রেকফাস্টে ধরুন কলা ডিম আর হচ্ছে একটা মিষ্টি থাকবে আর হচ্ছে পাউরুটি থাকবে এগুলো থাকবে আর লাঞ্চে যেদিন যেরকম কোনো দিন মাংস থাকবে মাংসর সাথে আইটেম বলতে পোস্ত থাকবে ডাল থাকবে চাটনি পাপড় মিষ্টি দই দেওয়া হবে আরও হচ্ছে দুতিন রকমের ভাজাভুজি কিছু থাকবে আর রাত্রিবেলা ডিনার বলতে যারা রুটি খাবে তাদের জন্য রুটির ব্যবস্থা থাকবে যারা হচ্ছে ভাত খাবে তাদের জন্য ভাতের ব্যবস্থা থাকবে আর রুটি হলে সেরকম মাংস রুটি খেতে পারেন তড়কা রুটি খেতে পারেন আর এমনি সবজি দেওয়া থাকবে এমনি ডিম মানে রাত্রিবেলা ডিম তো দেওয়া হবে না রাত্রিবেলা হচ্ছে বিভিন্ন মিষ্টি থাকবে আর এগুলো থাকবে আর হচ্ছে মাছের সাথে বিভিন্ন ধরনের আইটেম যেমন একটা পালং শাকের তরকারি হবে বিভিন্ন ভাজাভুজি হবে এগুলো আর কি থাকবে আর হচ্ছে যদি ভাত খান সেই রাত্রে ভাতের আরও বিভিন্ন ধরনের আইটেম থাকবে এগুলো হচ্ছে খাওয়ার দিকে বললাম আর হচ্ছে এমনি না না ক্যাব ক্যাব বুকিং বলতে হ্যাঁ হ্যাঁ বলুন না সেটা এবারে একটু একটু কথা বলতে হবে আর কি জিনিসটা মানে ক্যাব হলেও সেই টাকাটা ওখান থেকে ধরে নেওয়া হবে আপনাদের কোনো এক্সট্রা খরচা হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনাদের মানে আমাদের নিজেদের ট্রাভেলস বলে বলছি না যারা যারা গেছে সবাই কিন্তু খুব প্রশংসাই করেছে খাওয়ার দিক থেকে শুরু করে সব দিক থেকেই প্রচুর প্রশংসা পেয়েছি আর আপনাদের হচ্ছে ট্যুরটা পাঁচ দিনের জন্য হবে একদম নবদ্বীপ মায়াপুরটা গোটাটা ঘুরিয়ে হ্যাঁ অ্যাডভান্স কিছু টাকা অবশ্যই স্যার পেমেন্ট করতে হবে না হলে আপনার বুকিংটা করব কী করে পেমেন্ট করতে হবে কিছু টাকা আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে